পশ্চিম বর্ধমান জেলায় স্থানীয় পশ্চিমবঙ্গের যে সরকার সেই সরকারি পরিচালিত আমাদের এই পশ্চিম বর্ধমান তথা আসানসোল দুর্গাপুর রানিগঞ্জ সমস্ত এলাকা এবং রাজনৈতিক কাঠামোও তাদের তত্ত্বাবধানেই পরিচালিত হচ্ছে এবং যথাযথভাবে পরিচালিত হয় একথা বলা যেতেই পারে আর এই রাজনৈতিক কাঠামোর পাশাপাশি প্রশাসনিকভাবে যা কিছু দরকার সমস্ত কিছু বিভাগকে সঙ্গে নিয়েই আমাদের এই পশ্চিম বর্ধমান জেলার যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন বা স্থানীয় সরকার রয়েছেন তারা যথাযথ পরিষেবার মধ্য দিয়ে তাদের কর্ম সংস্কৃতির মধ্য দিয়ে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিয়ে চলেছেন সামগ্রিকভাবে জেলাকে আর এই জেলার একজন বিধায়ককে অবশ্যই আমি চিনি যেমন আসানসোল দক্ষিণের বিধায়ক মাননীয় তাপস বন্দ্যোপাধ্যায় যিনি একদিকে যেমন বিধায়ক অন্যদিকে তেমনি আসানসোল দুর্গাপুরের সভাপতি উন্নয়ন পর্ষদের সভাপতি তো তাই জন্য আমার মনে হয় তার বিভিন্ন ধরনের কাজকর্মে তার গতি আনাটা অনেক বেশি ছন্দময় হয়ে উঠেছে এবং সেই পরিষেবা আপামর এলাকার মানুষজন পাচ্ছে যেমন আগে যেমন এতটা ভালো রাস্তা আমি দেখতে পাইনি সে রাস্তার তিনি ব্যবস্থা করে দিয়েছেন অনেক অনেক প্রত্যন্ত এলাকায় যেখানে পানীয় জলের ব্যবস্থা ছিল না সেখানে তিনি ভালো এই আরওর ব্যবস্থা করে পানীয় জলের সমাধান করেছেন এবং স্থানীয় মানুষজন সেই সুযোগটা পেয়ে তারা অনেকটা উপকৃত হয়েছে এবং শারীরিক বা স্বাস্থ্যর দিক থেকে তারা অনেক ভালোভাবে রয়েছেন আগে যেমন পেটের অসুখ আমাশা বা অন্যান্য ডায়েরিয়া এই সমস্ত অসুখ বিসুখ লেগে থাকত সেইগুলো থেকে তারা নিস্তার পেয়ে এক সুন্দর স্বাস্থ্য ব্যবস্থার মধ্য দিয়ে তারা তাদের জীবনকে যাপনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে এছাড়া আলোর যেমন ব্যবস্থা ছিল না সেই আলোর ব্যবস্থাও তিনি করে দিয়েছেন এবং বড় বড় যে রাস্তার পাশে আলোগুলো হ্যালোজেনের থেকেও ভালো সেই আলোগুলোর ব্যবস্থা তিনি করে দিয়েছে তাই অনেকটা এলাকা ওই আলোর নিচে এতটাই আলোকিত হয়েছে যে তার আগে যারা মেয়েছেলেরা বিশেষ করে আমাদের ঘরের মহিলারা বেরোতে পারতেন না এখন এই আলোর সাহায্য নিয়ে অনেকে একসঙ্গে তারা বাইরে থেকে ফিরতেও পারছে বা বাইরে কোনো প্রয়োজনে তারা বেরোতে পারছে এই যে গ্রামীণ ব্যবস্থা বা ব্লকের ভেতরের যে কাজকর্ম সেগুলো তিনি সুন্দর করেছেন এটা আমার নজরে পড়েছে বা আমার এটা অভিপ্রেত আর এইরকম যে চারটি ব্লক তার উন্নয়নের মধ্যে রয়েছে সেগুলি যেমন রয়েছে রানিগঞ্জ ব্লক অন্ডাল জামুড়িয়া এবং পাণ্ডবেশ্বর ব্লক এই ব্লকের উন্নয়নও তার হাত ধরে অনেকটা এগিয়ে গেছে এবং শুধু ব্লক নয় ব্লকের নিচে যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে সেই পঞ্চায়েতেও কাজ অনেক বেশি ভালোর দিকে হয়েছে তাতে স্বাস্থ্যর থেকে আমাদের যে গ্রামীণ পরিষেবার মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া বা নিজস্ব একটা ছাদের নিচে বাড়ি তৈরি করা সরকারি পরিষেবার মধ্যে সেগুলোও তিনি করে দিয়েছেন তাই আগে যেমন মানুষ চিন্তা করত তার খাদ্য বস্ত্র বাসস্থানের তার পাশাপাশি এই থাকার একটা সুব্যবস্থা হওয়ার জন্য আরও ভালো কাজ হয়েছে এবং প্রতিটি ব্লকে এবং পঞ্চায়েতে একটা করে আপার প্রাইমারি স্কুল বা উচ্চ প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় আমাদের স্বাস্থ্য কেন্দ্র যেগুলো ন্যূনতম পরিষেবা পাওয়ার লক্ষ্যে এই উন্নয়নগুলো তিনি করে চলেছেন এইরকমভাবে তিনি আমাদের পশ্চিম বর্ধমান জেলাকে তার মধ্য দিয়ে তার কাজকর্মের মধ্য দিয়ে সাজিয়ে চলেছেন